ভালো ছবি তোলার জন্য আমাদের যেসব জায়গাগুলো দরকার যেখানে বেশী গাছপালা ফাঁকা জায়গা যেখানে ভালো করে পিছন দিকটা পুরো একদম মানে একটু খানি ফাঁকা ফাঁকা টাইপের ব্লার টাইপের দেখতে একটু ভালো লাগে এবং মেন যে আকর্ষণ সেটা হচ্ছে আপনার ওপর যে মানে মেইন যে ফোকাস থাকবে সাবজেক্ট মানে যিনি থাকবেন তার ওপর যে তো ভালো ছবি তোলার জন্য আমাদের এখানে কিছু আকর্ষণীয় জায়গাগুলো ও দামোদর দামোদরের নদীর নদীর তীরে যেখানে পাশের ব্রিজটি আছে সেখানে খুব ভালো ভালো ছবি ওঠে এবং এখানে খুবই সুন্দর মানব দৃষ্ট আছে এছাড়াও আরেকটি আছে মাইথন সেটিও দামোদর নদী ওখান থেকে বয়ে গেছে ওখানে একটি বাঁধ বা ড্যাম তৈরি করা হয়েছে ওখানে তো ওই জায়গাটি খুবই মনোরম এবং খুবই সুন্দর ওখানেও ভালো ভালো ছবি আসে এছাড়া আরও আরও আরও অনেক আকর্ষণীয় জায়গা আছে এখানে যেমন সেন্ট্রাম মল গ্যালাক্সি মল এসব বিভিন্ন মলে খুবই ভালো ভালো ছবি আসে এবং এখানে অনেক আকর্ষণীয় জিনিসপত্র আছে এবং অনেক কিছু আছে যেখানে আপনি দাঁড়িয়ে এ ফটো তুলতে পারবেন এবং ছবি তুলতে পারবেন এইসব জাইগাতে সাধারণত আমি গিয়ে থাকি ফোটো বা ছবি তোলার জন্য যেখানে ভালো ভালো ছবি ওঠে এই সব জায়গাগুলো ভালো ভালো ছবি চলে আসে এবং সুন্দর সুন্দর শর্টস পাওয়া যায়